হ্যাঁ হুম ভালো আছি তুই ভালো আছিস তো ইঞ্জিনিয়ারে চান্স পেয়েছিস তো ইঞ্জিনিয়ারিংয়ে তা পড়াশোনা কেমন চলছে আচ্ছা ঠিক আছে তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না টাকা পয়সার ব্যবস্থা করে দিচ্ছি আমি কিন্তু পড়াশোনা যেন ভালোভাবে রেজাল্টটাও ভালো চাই কিন্তু অ্যাঁ আর বন্ধু বান্ধবের সাথে একটু মেশো ঠিক আছে খারাপ দিক যেন না আসে হ্যাঁ মোবাইলে বা মোবাইলে খারাপ অনলাইনে খারাপ জায়গায় না এ করে ভালো টাইম মানে ভালো দিকগুলোয় সময় দাও তাতে পড়াশোনা একটু ভালো হবে যা আমিও চাই একটু ভালো রেজাল্টটা ভালো হয় আচ্ছা কো কল্যাণী কল্যাণীটা করলে কী রকম হয় কল্যাণীতে ইঞ্জীনিয়ারিং কলেজটায় আচ্ছা আচ্ছা তো ওটা কর ঠিক আছে কিন্তু টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না টাকা পয়সা কবে পাঠাতে হবে ক দিন পর পাঠালে হবে হুম হুম হুম ঠিক আছে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে তাহলে রাখছি আমি একটু কাজে ব্যস্ত আছি অ্যাঁ